আমি একটি বালতি নিয়ে কিছুটা জল নিয়ে সানলাইট সার্ফ নিয়ে জামাগুলি বা কাপড়গুলি বালতিতে দিয়ে কিছু কিছুক্ষণ রেখে দিই তারপর আমি সেই জামা কাপড়গুলি নিয়ে পুকুরে গিয়ে ধুয়ে ছাদের উপর বা মেলে দিই শুকনো করার জন্য আর যখন মেঘ করার জন্য রোদ থাকে না শুকনো করা যায় না তখন ঘরের ভিতর যেখানে পাখা চলে সেখানে দড়ি টাঙিয়ে সেখানে আমরা শুকনো করার জন্য দিই আর এবং হচ্ছে বা পুকুরের জল পুকুরে থেকে যাওয়ার কারণে আমরা বুঝতে পারি না যে জলটি অপচয় করা হচ্ছে